আপনি সোনালি চ্যাটার্জী বলছেন আমি আপনার নাম্বার আমার কোন ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছি তো আমার না একটু হার্টের প্রবলেম আছে তো আপনি কি আমাকে কোনও ডক্টর সাজেস্ট করতে পারেন আমার বুকে প্রচণ্ড ব্যথা তারপর শ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকের মধ্যে মনে হচ্ছে কোনও পাথর জমা হয়ে আছে উঠতে বসতে অসুবিধা হচ্ছে প্রচন্ড পরিমাণে তো বুকে এত ব্যথা করছে যে কিছু বলার নেই হ্যাঁ এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা হ্যাঁ আমি তো যাব নিশ্চয়ই আপনি একটু বলতে পারবেন যে উনি কবে কবে বসেন আপনি তো ওই হসপিটালে থাকেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তো আপাততর জন্য আমি তো এখন তো কিছু একটা খাওয়ার জন্য ওষুধ বলুন যাতে

উনি খুব ভালো ডক্টর তাই তো নামকরা ডক্টর তাই তো ওনাকে একবার দেখালেই ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনি টাইমটা বলে দিন যে ডাক্তার কখন বসেন বা সেরকম হিসেবে তো আমাকে যেতে হবে তাই তো আচ্ছা আটটা থেকে কটা পর্যন্ত থাকেন উনি তো আপনি আমার নামে অ্যাপয়েন্টমেন্ট করে দেবেন আর তো আবার প্রবলেম হবে তো আমি যেকোনও একদিন চলে যাব সোমবার বা মঙ্গলবার দু দিনের মধ্যে আপনি যাওয়ার আগে আপনাকে একবার ফোন করে দেব ঠিক আছে আচ্ছা আগে আপনি রেজিস্টার করে দেবেন আমি তা তারপর আপনাকে বলে দেব ফোন করে যে আমি আসছি সেদিনকে ঠিক আছে কারণ অ্যাপয়েন্টমেন্ট না নিলে তো আবার অসুবিধা হবে ডক্টর তো ঢুকতে দেন না অ্যাপয়েন্টমেন্ট নিলে না থাকলে সে কারণে আপনি তো ওই হসপিটালে কাজ করেন তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন তাহলে আমি যেতে পারব তাড়াতাড়ি করে দেখিয়ে আসতে পারব কারণ প্রচন্ড ব্যথা তো সে কারণে প্রবলেম হবে দাঁড়াতে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ রাখছি কেমন